আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি বিভিন্ন ধরনের রান্না করি তার মধ্যে প্রধান একটি রান্না হল সেদ্ধ ঝোল যার মধ্যে লাউ ডাটা গেঁড়ি গুগলি এবং সেটা দিয়েও করা যায় তাছাড়া হচ্ছে ছোটো মাছ ব্যবহার করা হয় সেই রান্নার ক্ষেত্রে পেঁপে আলু ঝিঙে ঢেঁড়স এই সব দিয়ে সেই সিদ্ধ ঝোল রান্না করা হয় যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো এবং কেউ অসুস্থ হলে সে সেটা খেয়ে একটু তৃপ্তিবোধ করে